হ্যাঁ আমাদের এখানে রেস্টুরেন্ট দৈনন্দিন বা প্রতিদিন খোলা বা থাকে খোলা বা বন্ধ থাকে আমাদের এখানে রেস্টুরেন্ট প্রতিদিন খোলা থাকে শুধুমাত্র বৃহস্পতিবার দিন রেস্টুরেন্টটি বন্ধ থাকে আমাদের এলাকায় ডেলিভারি দেওয়ার আগে আমরা তাকে ফোন করি কারণ রেস্টুরেন্টটি খোলা বা বন্ধ আছে কি না তা জানার জন্য তারপর ডেলিভারি বয় এসে আমাদের ডেলিভারিটি দিয়ে যায় আমরা প্রায় দিন যাই রেস্টুরেন্টে খাবার খেতে ও আমরা মাঝেমধ্যে ডেলিভারি করি কিছু খাবার অর্ডার করি আমরা রেস্টুরেন্টে ফোন করে তাদের খাবার কেমন হয়েছে তা জানাই এবং আমাদের মনে হয় তাদেরকে ও তাদের ভালো দিক ও খারাপ দিক জানানো দরকার তাই প্রায় দিন মাঝেমধ্যে যাই রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর তাদের বিল দিয়ে চলে আসি ও রেস্টুরেন্টে বিভিন্ন খাবার পাওয়া যায় ভালো খাবারই পাওয়া যায় রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিই সেটা আমাদের ডেলিভারি দিতে আসে ও নির্দিষ্ট দিনে আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকে প্রতিদিন বা দৈনন্দিনই আমাদের রেস্টুরেন্ট খোলাই থাকে আমাদের যেদিন যেটা ইচ্ছা হয় আমরা সেটা সেদিন খেতে পারি বা আমাদের ভালো লাগে যেটা সেটাই আমরা খেয়ে থাকি ও তাদেরকে কল করে তাদের উপলব্ধি আমাদের উপলব্ধিটা তাদেরকে জানাতে পা